আমি এই যে কাজল কুন্ডু বলছি হুগলি থেকে আপনার এই নম্বরটি আমি ফেসবুক থেকে পেয়েছি

আপ আপ এই নম্বরটা কি রামজীবনপুরের কোথাল মোবাইলের দোকানে লেগেছে ওহ আমার একটি ফোন আমার স্ত্রী বাড়িতে রাগারাগি করে সকালবেলা ভেঙে দিয়ছে হ্যাঁ এবার ওই ফোনের ডিসপ্লেটা ফেটে গেছে না কী হয়েছে আমি বুঝতে পারছি না আপনার দোকানে যাবো ও আচ্ছা তাহলে ফোনটা নিয়ে যাওয়ার পর দেখে বলতে পারবেন

আচ্ছা আমি তা আমি তাহলে রবিবারের মধ্যে গেলে হবে সকালবেলা দশটায় কতো দিনে কতো দিনের মধ্যে আপনি ওর ফোনটা দিতে পারবেন আচ্ছা আর যদি আমি মাঝারিটা লাগাই তাহলে কতো দিন পর্যন্ত থাকবে গ্যারেন্টি আর কোনো কিছু আছে কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে রবিবার দিন যাবো যেয়ে যোগাযোগ করবো আপনার সাথে